আমার পশুদের সাথে খুব ভালো বন্ধন আছে যেমন খুব মায়া মিশ্রিত একটা ভালোবাসার টান যেটা মানে আমাকে প্রায় পিছু টানে তো কিছু পশুর নামও আমি সেই জন্য ভালোবেসেই রেখেছি যেমন আমার পোষা কুকুরের নাম রেখেছি আমি মোতি আর আমার যে গরু আছে দুটো গরু সেই গরুদের নামও রেখেছি আমি ভগবতী ঠিক আছে তো এই জন্য আমি মানে ভালোবেসে তাদেরকে এই নাম ধরেই ডাকি এবং তারা সেই ডাকে সাড়াও দেয় যে যেরকম ভাবে ও আমি তাদের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবেই মিশি যতটুকু সময় পাই আমি তাদের খেয়াল যত্ন রাখি তাদেরকে ঠিক সময় মতো আমি খাবার দিই জল দিই এবং তাদেরকে যত্ন সহকারে আমি তাদের জন্য আলাদা জায়গা করে দিয়েছি এবং তাদেরকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে আমি রাখি এবং আমি আমার যতটুকু সময় পাই প্রায় সময়ই তাদের সঙ্গে আমি মানে সময় দিই তারা যাতে অযত্নে না থেকে যত্নে বড় হয় সেই জন্য আমি তাদেরকে খুব ভালোভাবে তাদের রক্ষণাবেক্ষণ করি আর আমি তাদের যদি কোনো দিনও শরীর খারাপ বা অন্যান্য অসুখও হয় তো আমি পশু চিকিৎসক নিয়ে এসে তাদের সেই সব শরীরের যে সমস্যা তার সমাধানও আমি ডাক্তার দেখাই এবং ওষুধপত্রও খাইয়ে আমার পশুদেরকে আমি খুব যত্ন সহকারে পালন করেছি